হ্যালো হুম আপনি কল করেছিলেন একটু আগে তখন একটু ব্যস্ত ছিলাম পরিবারের কাজে কী ব্যাপার একটু বলুন ও ব্লগের বিষয়ে মানে ওই সেদিন যেটা আমাকে বলছিলেন যে ব্লগ করে এখন প্রচুর টাকা ইনকাম হচ্ছে আমার সময় ছিল না বলে আমি বলতে পারিনি আপনাকে তাই তো হ্যাঁ ম্যাডাম এখন যেটা হচ্ছে ব্লগ করে এখন মানে প্রচুর ইনকাম করছে দেশ বিদেশে ঘুরতে যাচ্ছে দেশ বিদেশে ঘুরতে যাচ্ছে টাকা নিয়ে মানে যে টাকায় ঘুরতে যাচ্ছে তার থেকে ডবল ডবল টাকা তো তুলে নিচ্ছে ব্লগ করে খাচ্ছে ব্লগ করছে হ্যালো গাইজ শুচ্ছে ব্লগ করছে মানে একটা বিশ্রি একটা অবস্থা তবে যাই করুক না কেন টাকা প্রচুর পাচ্ছে একটা চাকরিদার লোকেরা আপনি আমাকে বলতে বলেছিলেন ভালোভাবে তাই বলছি চাকরিদার লোকেরা হুম ছোটয় থেকে কত খরচ করে পিছনে লাখ লাখ টাকা খরচ করে তার পরে পড়াশুনো করে কত কষ্ট করে একটা চাকরি পায় কিন্তু তারা বছরে বোধ হয় এত ঘুরতে পারে না নিজের দেশের মধ্যে বোধ হয় ঘোরার টাকা জুগিয়ে উঠতে পারে না আর যারা ব্লগ করে মাস গেলে লাখ লাখ টাকা তো ইনকাম করে প্লাস আবার মানে দেশ বিদেশে ঘুরে বেড়ায় যেখানে খুশি সেখানে যাচ্ছে আজ দুবাই কাল আমেরিকা পরশু লন্ডন বিশাল ব্যাপার যারা ব্লগ করে বিশাল ব্যাপার

ঠিক আছে